আমার বাড়িতে দীর্ঘ সময় ধরে যত্ন ও লালন পালন করার পর যেকোনো গাছ যখন বৃদ্ধি পায় এবং ফুল দেখতে প্রচুর ভালো লাগে এবং সেই গাছের ছায়া যখন বাড়িকে ঢেকে দেয় তখন বাড়িটিও খুব ঠাণ্ডা হয়ে যায় আরও এটি একটি খালি জমিকে গাছপালা এবং ফুলে ভরা বাগানে রূপান্তরিত করার ক্ষেত্রে আমাকে অপরিসীম তৃপ্তি দেয় আমাকে শান্তি দেওয়ার পাশাপাশি গাছপালা আমার চারপাশকে আরও পরিষ্কার এবং সবুজ করতে সাহায্য করে এটি আমার জীবনে একটি ইতিবাচক প্রভাব ফেলে আমার উদ্ভিদের যত্ন নেওয়াও একটি ভালো ব্যায়াম এই জন্য গাছের পরিচর্যা করার পর গাছগুলিকে দেখতে এবং গাছপালার সবুজতা দেখতে আমার প্রচুর ভালো লাগে এবং আমার বাড়িতেও যারা আসে তারা এই গাছপালাগুলোকে দেখে খুব আনন্দ উপভোগ করে